চড়ুই পাখিকে আমি নায়ক মনে করি কারণ চড়ুই পাখি চড়ুই পাখি হচ্ছে গিয়ে আমার ছোট্ট পাখি সুন্দর দেখতে একটা চড়ুই ছোট্ট পাখি ভালো লাগে আমরা যখন সাধারণত গ্রামে থাকতাম তখন আমাদের বাড়ি ছিল নাড়ার মানে খড়ের বাড়ি যাকে বলে মাটির ঘর খড়ের বাড়ি খড়ের ছাউনি সেই খড়ের ছাউনির মধ্যে ওরা বাসা বুনে থাকতো রোদ ঝড় জল আমাদের মানে বাড়ির আমাদের ঘরে জল পড়তো কিন্তু ওদের জল পড়তো না ওদের জল পড়তো না এমন করে ওরা ভেতরে ফোঁকর করে থাকতো ওদের জল পড়তো না হাওয়াও আসতো না ভেতরে বাতাস কিংবা ঝড় কোনোটাই যেতে পারতো না ওদের কাছে যেতে পারতো না চড়ুই পাখি যখন বাচ্চা হতো খুব কেঁচোমেচোর কিচিরমিচির চিচিরমিচির করতো হ্যাঁ তখন আমার অ খুব অসুস্থকর বোধ লাগতো যে আমি একটুখানি পড়ে টড়ে টিউশনি করে এসে ঘুমোচ্ছি আর সেই সময় ওরা খাবার জন্যে কিচির মিচির কিচির মিচির করতো কিংবা ওরদের যে বাচ্চাগুনো তারা আরও চেঁচামেচি করতো চেঁচেমেচি করত কিন্তু তবুও ভালো লাগতো চড়ুই পাখিকে কারণ কি সুন্দর একটা ছোট্ট পাখি ছোট্ট পাখি আর যখন ধান মেলানো হতো বাড়ির মধ্যে তখন ওরা সেই ধানগুলোকে নিয়ে কী সুন্দর টুকটুক করে বাচ্চাদের খাওয়াতো কিংবা নিজেরাও খেত খেতো ওরা সংগ্রহ করে নিয়ে এসে নিজেরাও খেত ওদের ওদের বাচ্চাদের যেহেতু যেভাবে ওরা আগলে রাখতো ঠিক সেইভাবে আমরা আমাদের বাচ্চাকে সেইভাবে অতটা সুন্দর করে প্রশিক্ষণ করতে পারি না ওরা যেভাবে আগলে রাখতো বাচ্চাদের সেইরকম আর আমাদের করাও হয় না আমরা সবসময় ব্যস্ততার মধ্যেই থাকি বাচ্চারা বাচ্চারা পড়তে গেছে গেছে কিংবা খাচ্ছে খাচ্ছে কিন্ত আমরা একটা ব্যস্ততার মধ্যেই পড়ে আছি কিন্তু আগেকার দিনটায় অনেকটাই সুন্দর ছিল যেমন ওরা ওদের বাচ্চাদের যেমন ক যেমন সুন্দর করে যত্ন করতো সেরকম আর মানে করা হয় না চড়াই পাখি সত্যিই সুন্দর একটা পাখি ছোট্টখাট্টো একটা পাখি